আমার যে কোনও পাঁচটা তারিখের কথা মনে পড়ছে যেগুলো আমার খুবই মানে ইয়ে একটা হচ্ছে বাইশে বাইশ সালের কুড়ি মার্চ আর একটা পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর আর একটা হচ্ছে কি যে দু হাজার বারো সালের সাতই মার্চ এই সাতই মার্চ এবং একটা হচ্ছে কি যে জানুয়ারির সাতই ফেব্রুয়ারি এবং আরও অনেকগুলি আছে আর একটা হল কি যে দু হাজার এক সালের সেপ্টেম্বরে ছয় এই তারিখগুলো আমার কাছে খুবই ইয়ে আর আপনার মনে আছে আমি একটু যে কোনও পাঁচটা তারিখ বললাম